আপনার জীবনের লক্ষ্য কী এবং এটি আপনি কীভাবে অর্জন করতে চান প্রতিটি মানুষের জীবনের একটি লক্ষ্য থাকে লক্ষ্য স্থির রেখে জীবনে চলার পথে এগিয়ে যায় ঠিক তেমনই আমি আমার জীবনের একটি লক্ষ্য স্থির করেছি আমি একজন সরকারিক আধিকারিক হতে চাই এবং সমাজের জন্য যথাযথ উন্নয়নের জন্য মনপ্রাণ দিয়ে কাজ করতে চাই আমার মূল লক্ষ্য হলো বিশেষ করে মেয়েদের আরও আরও বেশি করে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বোধ বৃদ্ধি করা তারা যেন আরও বেশি বেশি করে এই সমস্ত বিভাগীয় শ্রেণীতে বারবার বিভিন্নরকমভাবে অংশগ্রহণ করে থাকে লক্ষ্য অর্জন করার জন্য আমি আমার সমস্ত শক্তি এবং সমস্ত অধ্যবসায় দিয়ে লড়ে যেতে চাই ব্যর্থতা নিত্য সঙ্গী হয় তাই ব্যর্থতাকে মেনে নিয়েও আমি সফল হতে চাই এবং আমার নিজের ওপর আত্মবিশ্বাস রেখে একদিন আমি সাফল্যের চুড়োয় ঠিক পৌঁছাব